হ্যাঁ দিদি আপনি হ্যাঁ আপনি তো পরিবেশকর্মী তা আমাদের এখানে তো গাছ প্রচুর পরিমাণে তো গাছ কাটা হচ্ছে তা প্রতিরোধ হচ্ছে না আমরা স্টুডেন্টরা দেখতে পাচ্ছি না কিন্তু আপনারা একবার একটু আসবেন সো এইবার এই গাছ কাটার পরে প্রচুর তো গরম পড়ছে এবার আপনারা তো বুঝতেই পারছেন বৃষ্টি হচ্ছে না হ্যাঁ হ্যাঁ সেটাই তো কিন্তু আমাদের এখানে তো আপনাদের একটু আসতে হবে ঠিক আছে আমরা ঠিকানা দিয়ে দেবো সেইভাবে আপনারা আসবেন হুম আর যে প্রচুর পরিমাণে গাছ কাটার ফলে এই যে এতো গরম বর্ষাও হচ্ছে না হ্যাঁ যার ফলে গাছের ফলতে এই যে চাষি ভাইরা চাষ করতেও তো অসুবিধা হবে বর্ষা নাহলে কীভাবে চাষ করবে হুম চাষী হ্যাঁ সে তো আমরাও তো লাগাবো হুম আমরাও চেষ্টা করব আচ্ছা হুম আমরাও তো এগোবো স ঠিক আছে আমরাও হ্যাঁ আমরা এখানে স্টুডেন্ট আমরা সব জোগাড় করে হ্যাঁ আমরাও তো চাই যে এইভাবে গাছ লাগাই আমাদের পরিবেশ আমাদের পরিবেশটাকে আমরা সুন্দরভাবে রাখি আমাদের যেরকম দায়িত্ব কর্তব্য হুম এবার আপনারাও এগিয়ে আসলে আরও সুন্দর হবে হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে